কেমন আছিস কেন কী হল রে হঠাৎ করে আবার কীসের নিয়ে এত টেনশান বার্থডে তো সেলিব্রেশন কর বড়ো করে একটা মাত্র ছেলে সেলিব্রেশন কর আচ্ছা দুর্গাচকের হ্যাঁ দুর্গাবাজার ছরি বাজারটা জানিস দুর্গাচক রোডের ওখানে হচ্ছে একটা বড়ো ও ওখানে একটা বড়ো মশলার দোকান আছে বুঝলি ওখানে একটা বড়ো মশলার দোকান আছে ওখানে ভালো মশলাপাতি পায়া যায় তুই খুচরোও নিতে পারিস পাইকারিও নিতে পারিস একটু বেশি নিবি বলছিস পাইকারি দামে পেয়ে যাবি ঠিক আছে পাইকারি দামে পেয়ে যাবি ভালো মশলা পাওয়া যায় ওখানে আমি পরশু বোধ হয় ফাঁকা আছি হ্যাঁ হ্যাঁ হম হম হুম কি মশলা লাগবে এবার তুই কিরকম রান্নার আইটেম করবি সেরকম মশলা লাগবে সেই হিসেবে মশলাগুলো তার কাছেই তো ফর্দটা করতে হবে ফর্দটা করে নিবি তুই এখনও বলিস নি রান্নার ঠাকুরকে হুম হুম ফর্দটা আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি চলে যাব ফদ্দোটা তুই আগে রেডি কর তার কাছ থেকে ঠিক আছে কোন মশলাটা কতটা লাগবে ফর্দটা না থাকলে তো আমরা বুঝতে পারব না এবার ফর্দটা তাহলে তুই রেডি কর ফর্দ সে রেডি করে দিলে মশলা সব নিয়ে চলে আসব হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই ওটা হোলসেলের দোকান তোকে সে ডিসকাউন্ট দেবে আর তোর কি সব মশলাই কিনতে হবে না কি তোর কিছু মশলা আগে থেকে আছে বাড়িতে

আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুই ফর্দটা রেডি করে নিবি তারপরে মশলা নিয়ে চলে আসব ঠিক সে নিয়ে টেনশান করতে হবে না তোকে হুম কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে ফর্দটা নে ফর্দটা রেডি কর ফর্দটা রেডি হয়ে গেলে সেরকম মশলাপাতিগুলো পরিমাণ মতো নিয়ে আসব ঠিক আছে রাখছি